হ্যালো হ্যাঁ কে বলছেন শ্রীকান্ত দাস বলছেন আমার একটু সমস্যা হয়েছে তো একটু আসতে পারবেন সমস্যা হচ্ছে আমাদের যে মোটর আছে না জল তোলার মোটর ওটা একটু ডিসটার্ব হচ্ছে মাঝে মাঝে জল উঠছে আবারও হচ্ছে উঠছে না কখনও উঠছে চালাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে কি হচ্ছে বুঝতে পারছি না কি হচ্ছে বলুন তো মোটরটার হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক বোর্ড ঠিক আছে মানে যখন আমি সুইচ টিপছি তখন হচ্ছে কিছুক্ষণ পরে চলছে কিছুক্ষণ পরে জল উঠছে আবার কিছুক্ষণ বন্ধ করে রাখার পরে আবার যখন চালাচ্ছি জল উঠছে না আবার জল দিতে হচ্ছে তারপরে জল দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার জল উঠছে কি হচ্ছে বুঝতে পাচ্ছি না না সকেট খুলে দিই নি এমনিই পাইপের মুখে জল দিয়ে করেছি কিন্তু মাঝে মাঝে জল উঠছে উঠছে না আবার জল উঠছে মোটরে মোটর বন্ধ করে দু এক ঘন্টা পরে যদি চালাই আর জল উঠছে না আপনি কি একটু আসতে পারবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি করে দেখছি করে দেখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি তারপর আপনাকে ফোন করছি